আমার বিশেষ যে সমস্ত গুণগুলি আছে তার মধ্যে আমি যতটুকু পারি নিজে পরিশ্রম করে নিজে নিজে পরিশ্রম করতে ভালোবাসি এবং পরিশ্রম করার পর যেটুকু নিজে ফল পাই সেটাই আমি সবথেকে বেশি আনন্দিত হই যেমন আমি যদি চাষবাসও করতে যাই সেক্ষেত্রেও আমি নিজে যতটুকু পারি নিজে পরিশ্রম করি এবং নিজে পরিশ্রম করার ফলে আমার খরচাটা অনেকটাই কম হয় এবং তারপর যখন সেই ফসলটা বিক্রি করি তার লাভটাও যথেষ্ট পরিমাণে বেশি পাই এবং যে যেগুলো নিজের পক্ষে সম্ভব নয় সেগুলো লোক দিয়ে করানোর চেষ্টা করি এবং নিজে যদি পরিশ্রম করি তাতে আমার উন্নতি যথেষ্ট এবং যথেষ্ট ভালোভাবে হবে এবং টাকা পয়সার পরিমাণও যেটা আমাকে অন্যদেরকে দিতে হচ্ছে সে টাকাটা আমার নিজের কাছেও রয়ে যাবে এবং তাছাড়াও পরিশ্রম করতে ভালোবাসি নিজের যেসমস্ত ব্যবসা আছে সেই ব্যবসাগুলো যথেষ্ট ডেভেলপ করি এবং ডেভেলপ করার পরেও কিছু কিছু টাইম যে টাইমগুলো আমি অলসতা বোধ করি সে টাইমগুলো আমি ভাবছি যাতে যাতে সক্রিয়ভাবে সেই টাইমটুকু আমি আমার ব্যবসার মধ্যে বা টাইমটুকু ব্যবসার মধ্যে ফোকাস করতে পারি না তার ফলে আমি শিয়োর যে আমার আরও উন্নতি হানড্রেড পারসেন্ট হবেই হবে যেমন সকালে ঘুম থেকে ওঠার ওঠার সময়ে যথেষ্ট দেরি করে উঠি সেটা যদি আমি আরও তাড়াতাড়ি উঠি তার ফলে ব্যবসাটায় যদি আমি আরও একটু তাড়াতাড়ি বসি বসলে কাস্টমার দুদিন পাঁচদিনের পরে একদিন না একদিন আসবে তার থেকেও যথেষ্ট উন্নতি হবে এবং সেটা যখন আমার অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন উন্নতি আরও আরও যথেষ্ট পরিমাণে ঘটবে